হ্যাঁ দাদা আমি আপনাদের মানে একটি ক্যাব বুক করেছিলাম মানে আধা ঘন্টা হয়ে যাওয়ার পরেও সেটা এখনও এসে পৌঁছায়নি আপনি আপনার এক্সাক্ট লোকেশনটাও বলতে পারবেন আপনি কোথায় আছেন না না আমি তো এখানে বুক করিনি আপনি ভুল জাগায় চলে গেছেন হ্যাঁ হ্যাঁ না না আপনি চলে আসুন দেখুন না লোকেশন তো দেয়াই আছে আর নাহলে আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি ওই বুক করেছিলাম গড়িয়া থেকে চেতলা অব্দি হ্যাঁ হ্যাঁ ওখানেই ওখানেই ঠিক আছে তাহলে আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আপনি এখন কোথায় আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আপনি প্লিস ওখানে চলে আসুন হ্যাঁ হ্যাঁ অলরেডি মানে আধা ঘন্টা তো দেরি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে